হ্যালো আমি মায়াপুর থানা থেকে বলছিলাম হ্যাঁ তো ঘেরা হলো কারণ যে আপনি বাইক নিয়ে যাচ্ছিলেন আপনার কাছে লাইসেন্স ছিল না আপনাকে যখন লাইসেন্সের কথা বলা হয় আপনি লাইসেন্স দেখাননি তো সেই জন্যে আপনাকে ঘেরা হয়েছিল তো লাইসেন্সের কি কোনো প্রবলেম আছে না কিছু হয়েছে হ্যাঁ তো লাইসেন্স যখন এক সপ্তাহ পরে দেওয়ার কথা বলা হয়েছে আপনি এত দূর যাচ্ছেন আপনি বললেন যে কৃষ্ণনগর থেকে আপনি মায়াপুর আসছেন তো আপনাকে তো লাইসেন্স তো ক্যারি করতেই হবে না হলে এত দূর রাস্তা লাইসেন্স ছাড়া যাওয়া এটা তো ঠিক না হ্যাঁ কিন্তু এটা তো আপনাকেও মাথায় রাখতে হবে যে আপনি এত দূর রাস্তা যাচ্ছেন তো সুতরাং পুলিশে ধরলে তো আপনাকে লাইসেন্স তো চাইবেই কিন্তু আপনার কাছে লাইসেন্স নেই বলছেন তো সেই জন্যেই আপনাকে ধরা হয়েছিল এবং এটারও আপনি যেহেতু লাইসেন্স নেই আপনার কাছে সেহেতু আপনার উপরে ফাইনও পড়বে হ্যাঁ লাইসেন্স না থাকার কারণে আপনার ওপরে ফাইনও পড়বে এবং ফাইনের অ্যামাউন্ট হবে প্রায় দুহাজার টাকা না সম্ভব অসম্ভবের ব্যাপার ওটা আমরা বলতে পারব না কিন্তু আমাদের যেটা ওপর থেকে অর্ডার আছে আমাদের যেটা গভর্নমেন্টের নিয়ম আছে যে লাইসেন্স না থাকলে তার উপরে ফাইন হবে দুহাজার টাকা তো তার ওপরে আপনি এত দূর রাস্তাটা যাচ্ছিলেন সুতরাং এটা আপনাকে দিতেই হবে অথচ আমাদের আমাদের আপনার গাড়িটাকে তুলে নিয়ে যেতে হবে না সে আপনি ফোন করুন যাই করুন কিন্তু আপনার কাছে লাইসেন্স নেই মানে আপনাকে টাকাটা দিতে হবে এবং না দিতে পারলে তখন আমাদের অন্য পদক্ষেপ নিতে হবে আপনার আমাদের আপনার গাড়িটাকে সিল করতে হবে সিল করার পরে আপনি পরে এসে আপনার আপনার টাকা দিয়ে গাড়িটা নিয়ে যাবেন এর বেশি দেখুন আমাদের ওপর থেকে তো আমাদের প্রথমেই বললাম যে ওপর থেকে অর্ডার আছে এবং সরকারের যে নিয়মগুলি আছে তার মধ্যে থেকেই আমরা যতটুকু কম করা যায় আমরা এই সব থেকে নিম্ন মান হলো দুহাজার টাকা মানে লাইসেন্স না থাকলে যতটুকু কম করা যায় এবার তার মধ্যে আপনার কোনো অন্য কোনো খারাপ রেকর্ডও করেননি যে অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট বা এসব কিছু করেননি সুতরাং এটুকুই কম করতে পারব এর থেকে বেশি আমরা আর কমাতে পারব না হ্যাঁ তো আপনি দেখুন দুহাজার টাকা যদি দিতে পারেন ভালো না দিতে পারলে আমাদের তাহলে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে সুতরাং সেরকম দেখে আপনি কাজকর্ম করুন হ্যাঁ ঠিক আছে